হ্যাঁ তারা তো আমার মতন পাথর সংগ্রহ করে ঘরেতে সাজিয়ে রাখে গুছিয়ে রাখে পাথর শামুক গুছিয়ে রাখে তাদের খুবই ভালো লাগে হয়তো ওই জন্য করে তারা হয়তো পাথর সংগ্রহ করে শামুক সংগ্রহ করে করে ওরা ঘরেতে গুছিয়ে রাখে রেখে